হ্যাঁ আমার বাগান খুব ভালো লাগে আমি বাগান ভালোবাসি গাছপালা ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি আমার বাবা একজন চাষিবাসী মানুষ আমি তার কাছ থেকে চাষের চাষ করার জন্য বিভিন্ন রকমের মাটি কীরকম লাগবে মাটির গাছের জন্য কী কী জৈব সার লাগবে কী কী জিনিস লাগবে তা আমি বাবার কাছ থেকে জেনে নিই কারণ আমার বাবা একজন চাষিবাসী মানুষ আমি নার্সারি থেকে বিভিন্ন রকমের গাছ নিয়ে যাই বাজার থেকে গাছ কিনে নিয়ে আসি আবার বিভিন্ন ধরনের সবজির বীজ কিনে নিয়ে আসি এবং নার্সারির যে মালিক থাকে তাকেও জিজ্ঞাসা করি যে কোন মাটিতে কী কী সার লাগবে কোন মাটিতে কী গাছ ভালো হয় কোন সবজি ভালো হবে কোন ধরণের ফুল ফল গাছ ভালো হবে তা আমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে যাই আমার বাবাও সেখান থেকে আমাকে ফোনের মাধ্যমে পরামর্শ দেয় যে কোন মাটিতে কী সার লাগবে কোন মাটিতে কী কী গাছ চাষ করা হবে সেসব আমি আমার বাবার কাছ থেকে জেনে নিই আর আমি বিভিন্ন ধরণের গাছ লাগাই এবং আমি বাগান খুব ভালোবাসি